হ্যালো বলছি এটা মদনলাল শপ না বলছি আমাদের বাড়িতে না সামনে একটা বিয়ে আছে তো সেটার জন্য শপিং করব হ্যাঁ হ্যাঁ সবাই ছেলে মেয়ে বাড়ির সবার পুরো বিয়ের শপিং

হুম হুম বলছি আচ্ছা এই যাব আমাদের বাড়িতে মেয়ের বিয়ে মানে মেয়ে ছেলে সবার একখান থেকে কেনা হবে দুটোই মানে আচ্ছা ঠিক আছে হুম মানে সব রকমের পাওয়া যাবে তো আর আপনাদের ওখানে কি জুতো টুতো বিক্রি হয়

শুধু লেহেঙ্গার ক্ষেত্রে নাকি সব ড্রেসের ক্ষেত্রেও হবে ও আর এমনি আচ্ছা আর মানে বাকির কোনও কিছু তো ওই ভাবে ডিসকাউন্ট নেই টোটাল অ্যামাউন্টে ডিসকাউন্ট হবে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আমরা তিন চার জনের মতোই আসব আচ্ছা ধন্যবাদ